বাংলা ভাষার বৈশিষ্ট্য বলতে যেহেতু আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা তো বাংলা ভাষার আলাদা করে কোনো বৈশিষ্ট্য দেওয়ার দরকারই নেই বাংলা ভাষা আমার কাছে খুব মধুর খুব ভালো একটা ভাষা এর বাংলা ভাষার উচ্চারণ বলতে বাংলা ভাষার উচ্চারণ অন্যান্য অঞ্চল অনুযায়ী আলাদা যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা সেটা আলাদা মেদিনীপুরের বাংলা ভাষা তারা আলাদা ভাবে বলে মেদিনীপুরের বাংলা ভাষায় বলতে গেলে হ্রস্ব ই দন্ত্য স ধ এর উচ্চারণগুলো নানা জায়গায় নানা রকম একটু বেশি থাকে ত্রিপুরা আসাম এদেরও মানে ওই আঞ্চলিক ভাষা ওখানকার আঞ্চলিক ভাষাও বাংলা কিন্তু ওনাদের ভাষা বাংলা কিন্তু ওনাদের একটু আলাদা ধরনের আমাদের কাছে আমাদের বাংলা ভাষায় মানে খুব মধুর তাই এর অন্যান্য মানে এর আর বৈশিষ্ট্য কী হতে পারে আমি জানি না